সাধারণত পাখির আবাসস্থল হচ্ছে জঙ্গল জঙ্গল কিংবা বড় বড় গাছ বড় কোনও বড় কোনও গাছের ডালে কিংবা কোনও দেখবেন যে কোনও নারকেল গাছ হয়তো ভেঙে গেছে কি মরে গেছে সেই নারকেল গাছের মাথায় কিংবা নারকেল গাছে দেখবে গর্ত গর্ত করে ওরা ভীষণ বাসা বাঁধতে ভালোবাসে বড় বড় গাছের ডালে ওরা বাসা করে কুটি দিয়ে মাটি দিয়ে কিংবা দেখবেন বাবুই পাখি বেশি তাল গাছে তাল গাছে তো প্রচুর বাবুই পাখির বাসা দেখা যায় কোথাও কোথাও গেলে দেখবেন মাঠে ঘাটে বাবুই পাখির বাসা ঝুলছে ওরা কুটি মাটি দিয়েই বেশি ভালো বাসা ভালো পছন্দ করে তো ওই ওরা চলে তারপরে যেগুলো ওই ধরো কারেন্টের তারে এই পাখিগুলো যে বসে ও অনেকও পাখি মারা যায় তা ওটা ঠিক না ওই মাঞ্জা সুতো সুতোতেও অনেক দেখি পাখি মারা যায় ওগুলো ঠিক না পাখি এই কারেন্টের তারগুলো তারে নিশ্চয়ই কভার পরিয়ে দেওয়াই ভালো তা না তো পাখিগুলো বসলে কখনো কখনো দেখেছি আওয়াজ হলো আওয়াজ হয়ে মানে ওরা মরে যায় ওই গাছের ওপরে যেগুলো থাকে ও খুব ঝড় হলে সেগুলো দেখবেন সেই পাখির বাসাগুলোও ভেঙে যায় এগুলো খুব কষ্ট হয় আমার পাখির বাসা যখন ভেঙে যায় ওদের সুরক্ষার জায়গা বলতে ওই বড় বড় যে গাছ বেশ মজবুত যেগুলো ওই গাছের মরে যায় যে গাছের গর্তের মধ্যে যে পাখিগুলো থাকে ওইগুলো তো অনেক নিরাপদ ওই গর্তের মধ্যে অত ঝড়ও হয় না বৃষ্টিও পায় না আর ঝড়ে ওরা পড়েও যায় না ওই যে নারকেল গাছগুলো ভেঙে পড়ে যায় ওর মধ্যে গর্তে গর্তে ওরা বাসা করে